বাংলা ভাষা পশ্চিমবঙ্গের প্রাধান ভাষা হিসাবেই পরিচিত এখনো আছে তো বাংলা ভাষা খুব ভালো বলতে যারা পারে তারা খুবই ভালো বলে আবার অনেকেই বাংলা ভাষা বলতে পারে না অন্যান্য ভাষা উড়িয়া গুজরাটি তেলুগু বিভিন্ন ভাষা বিভিন্ন দেশের মানুষ এখানে এসে বাংলা ভাষা খুব একটা বলতে পারে না এবং যেটুকু বলতে পারে সেটা খুব কম অল্পর মধ্যেই কিছু বলতে পারে এমনকি বাংলা ভাষার যে ব্যবহার বিভিন্ন রাজ্যে বিভিন্ন দেশে বাংলা লোক ছড়িয়ে যে ব্যাপক বাংলা ভাষায় কথা বলে যে মানুষের মধ্যে বাংলা ভাষার একটা স্বাচ্ছন্দ্য এনে দিয়েছে সেটা অনস্বীকার্য বাংলা ভাষা খুবই স সহজ এবং বলার মধ্যে সহজ ভাষা উড়িয়া তেলুগু ভাষার মিশ্রণে বাংলা ভাষা অনেকটাই পরিবর্তিত হচ্ছে উড়িষ্যার ভাষা আর বাংলা ভাষা এক কিছুটা হলেও এক বটে তবে বাংলা ভাষায় সেরকম কোনও টান নেই যেটা উড়িয়া ভাষায় আছে বাংলাতে সোজাসুজি বাংলা ভাষা হয় এই আমাদের যে প্রধান ভাষা বাংলা এটা বিভিন্ন রাজ্যের মানুষ বিভিন্ন কর্মসূত্রে যেয়ে সেখানে বিভিন্ন ভাষায় কথা বলে বাংলা ভাষায় কথা বলে সেখানের মানুষজন বাংলা ভাষায় অল্প অল্প ক করে শিখছে এমন মানুষের মধ্যে সেটা একটায় বাংলা ভাষায় দৃষ্টান্ত স্থাপন করে বাংলা ভাষাকে আকর্ষিত করে সে সেটাকেই বলার চেষ্টা করছে বাংলা ভাষা পশ্চিমবঙ্গ ছাড়াও অসম ত্রিপুরা আবার বিভিন্ন রাজ্যে কম কম করে হলেও ছড়িয়ে আছে বাংলাদেশেও বাংলা ভাষার প্রভাব বিস্তার বহুলাংশে প্রচারিত বা এখনও অধিকাংশ মানুষেই প্রায় নব নব্বই পার্সেন্ট মানুষই বাংলা ভাষা ব্যবহার করে পশ্চিমবঙ্গে ভাষাও বাংলা এখানে সবাই বাংলায় কথা বলে এবং বাংলা ভাষাকে আবার দৃষ্টান্ত তৈরি করার জন্য আবার উন্নত করার জন্যও চেষ্টা করছে